নারীরা দৈনিক ভিত্তিতে হ্যাঁ সব সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের হ্যাঁ আগেকার দিনে আমাদের মা দিদাদের দেখতাম সারাক্ষণ ঘরেই রান্না বান্না করছে বা ঘরের কাজ করছে কিন্তু এখন তো মেয়েরা ঘরের কাজও যেমনি করছে অফিসে চাকরি করতেও বেরোচ্ছে বাইরে বা বাঙ্কের কাজ করছে সমস্ত রকম বাইরের কাজ মেয়েরা করছে যা ছেলেরা করে এখন তা মেয়েরাও করছে মহিলারা এখন নিরাপদ বোধ করে যেমন ছেলেরাও করে মেয়েরাও করে মেয়েরা বাইরে বেরোচ্ছে কাজ করছে পড়াশোনা করতে যাচ্ছে তো মেয়েরা নিরাপদ বোধ করে আর কর্মক্ষেত্রে আর শিক্ষার ক্ষেত্রেও তারা সমান সুযোগ পায় ছেলেরা যেমন প্লেন চালাচ্ছে মেয়েরাও প্লেন চালাতে পারে পিএইচডি করছে ছেলেরা মেয়েরাও সেটা করতে পারে তো নানাভাবেই ছেলেরা মেয়েরা কর্মক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ তারা পেয়েই থাকে